হ্যালো ম্যাডাম বলছি আপনি কি দোকান খুলেছেন ঠিক আছে তাহলে হচ্ছে আমি যদি আপনার দোকানে আটটার দিক করে যাই তাহলে কি আপনার দোকানটা খোলা থাকবে ঠিক আছে ম্যাডাম তাহলে আমি অনেকগুলো জুতোর নেব আর কি আমার স্বামীর জন্য নেব বরের ইয়া ভাইয়ের জন্য নেব আমার একটা ছেলে আছে বলছি বাচ্চাদের ছেলের জুতোর সাইজ কত আছে কত থেকে স্টার্ট তাহলে ম্যাডাম আপনার আমার হচ্ছে এই নিউ বেবি হচ্ছে এই সদ্য হয়েছে এই আট মাসের ওরকম জুতো পাওয়া যাবে ঠিক আছে তাহলে আমি হচ্ছে রাত্রি নটায় তো তাহলে আমি আটটার দিক করে সন্ধ্যাতে যাব তাহলে আমি এই সকালবেলা মাত্র গিয়েছিলাম আপনার দোকান কিন্তু দোকানটা বন্ধ থাকায় আমার স্বামী আর আমি এই বাড়িতে ঢুকলাম দিয়ে ফোন করছি আপনি বলছেন দোকান খুলেছেন না না ম্যাডাম এই তো বাড়ি ফিরলাম এখন তো যাওয়া সম্ভব নয় আমি তাহলে সন্ধ্যে আটটা সাড়ে আটটার দিক করেই যাব তাহলে জুতোর কোয়ালিটি আপনার দোকানে ভালো হয় তো আর আমার শ্বশুরমশাইয়ের না পায়ের সাইজটা বড় ওই নয় নয় সাইজের জুতোও কি আপনার দোকানে পাওয়া যায় হ্যাঁ ম্যাডাম আমি তাই করব আমি একটু দেখেশুনেই নেব তবু আপনার কাছ থেকে একটু জেনে নিচ্ছি আর কি তাহলে না হলে গিয়ে তো ঘুরে আসা মানে তো খুব বাজে পরিস্থিতি না তাহলে ম্যাডাম দেখুন দোকানে যদি থাকে না তাহলে আমাকে একটু মানে তাড়াতাড়ি ছেড়ে দেবেন আমার ঘরে না অনেক কাজ থাকে আর আমি এইমাত্র বাড়ি ফিরলাম আপনার দোকান হয়েই আপনি তখন খোলেননি আপনি আবার বলছেন এখন দোকান খুলে দিয়েছেন এখন আর যাওয়া সম্ভব নয় যেহেতু তাহলে আপনার দোকান যদি আটটার সময় থাকে না আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন হ্যাঁ বলছি আপনার দোকানে কি আপনি একাই থাকেন না আপনার কোনো দোকানে অনেক লোক থাকে দেওয়ার জন্য দেখুন দাদা আমার কিন্তু ভালো কোয়ালিটির জিনিস চাই দাম দেবো আপনাকে ভালো আমার কিন্তু ভালো কোয়ালিটির জিনিস যেহেতু আমরা আপনার দোকান থেকে জিনিস কিনে আসছি আপনার সঙ্গে অনেক দিনের লেনদেন তবু মাঝখানটায় একটু অস্বস্তি হওয়ার একটু প্রবলেম হওয়ার জন্যে আপনার দোকান থেকে মাল কিনতে পারিনি অনেক দিনই হলো তাহলে আপনি তাহলে একটু ভালো দেখে জিনিসগুলো আমাদেরকে দেখাবেন হ্যাঁ সেখানে এত ভিড়ের সঙ্গে তো আমি আপনাকে বলতে পারব না যে ভালো জিনিস দেখান অন্যেরা হয়তো অপরিস্থিতিতে পড়ে যাবে তাহলে আপনি একটু ভালো কোয়ালিটির জিনিস আমাদেরকে একটু দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম তাহলে এখন রাখছি আচ্ছা